আমার বাগানে কিছু ফলের গাছ এবং কিছু ফুলের গাছ আমি রোপণ করেছিলাম এবং সেগুলি প্রতিদিন সার জল দিয়ে সেগুলিকে বাড়িয়ে তুলতে আমার খুব ভালো লাগত এবং সেগুলি যখন আস্তে আস্তে বড় হতে থাকে তা দেখে আমার খুবই অত্যন্ত ভালো লাগত এবং সেগুলি যখন বড় হতে হতে এমন এক পর্যায়ে এসে তারা নিজস্ব ফুল ফল দান করত এবং গাছটি আমাদের নিয়মিত বাতাস দিত এবং ছায়া দান করত সেগুলি আমার খুব ভালো লাগত এবং সেগুলি দেখে আমি আমার বাগানে আরও অনেক বিভিন্ন আরও গাছ লাগিয়েছিলাম এবং সেগুলিও একইভাবে সার জল দিয়ে প্রতিনিয়ত বাড়িয়ে তুলতাম এবং গাছগুলি অনেক অনেক ফল ফুল দিত যা আমার খুবই এবং সমাজের প্রতি দরকার ছিল এবং সেগুলি অত্যন্ত অত্যন্ত আকর্ষণীয়